হ্যালো হ্যাঁ কি করছিস এই আমিও পুচকুটাকে খাইয়ে পরে বসলাম হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে তোর বাড়িতে শোভন ভালো আছে ওহ না আমার এখনও শোয়েনি ওই বদমাইসি করছে সবাই মিলে ওহ আর বলছিলাম দোল কেমন কাটলো আমি জানিস ভেবেছিলাম যাবো তোদের ওখানে কিন্তু যাওয়াই হলো না এই ঘরের এত সমস্যা নিয়ে কি করে যাবি বল কাকে রেখে দিয়ে যাবো ওটাই তো দিয়ে খুব আনন্দ করেছিস হ্যাঁ আমি ছবিগুলো দেখলাম সব বেশ ভালো লাগছিলো পুজো হয়েছিলো সকালে

হুম তোর আবিরের প্লেটটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো ভীষন সুন্দর সাজিয়েছিলি হ্যাঁ সেটাই আর সৌমিতা তারপরে প্রাপ্তি ওরা সবাই এসেছিলো আমিই শুধু মাত্র মজাটা হারিয়ে ফেললাম আনন্দ করতে পারলাম না তোদের সাথে পরের বছর যাবো তখন তোলা রইল বিষয়টা হ্যাঁ সকাল বেলা এখানে পুজো হয়েছিলো পুজো করা হয়েছিলো তারপরে ওই রাধাকৃষ্ণকে দোল খেলার জন্য একটু সজিয়েছিলাম তারপর ওর বন্ধুরা এসছিলো দোল মাখানোর জন্য একটু আধটু খেলেছিলাম কারণ আমার স্নান হয়ে গেছিলো তো আমি বলেছিলাম যে এখন আর দেওয়ার দরকার নেই আমরা হোলির দিনে খেলবো দিয়ে তারপরের দিন আর সেভাবে খেলা হয়ে ওঠেনি হ্যাঁ

হুম হুম হুম

আমি সেটাই দেখছি দুবার দুইটা জামা পরে খেলেছিস মানে বুঝতে পারছিলাম না আমি বিষয়টা আচ্ছা না বেশ ভালই আনন্দ করেছিস হ্যাঁ ভালো লাগলো দেখে পরে আমাকেও বলছিল তুই যেতে পারতিস এমনিতেই এখানে খুব একটা সবাই খেলে না ফাঁকা ফাঁকাই থাকে তাই বলছিল যে একবার গিয়ে তো দেখে আসতে পারতিস ওদের ওখানে কত সুন্দর উৎসব হয় তারপর দোল উৎসবে নাকি মেলাও বসে তোদের ওইখানে আচ্ছা হ্যাঁ বলছিলো ওখানে রাধাকৃষ্ণের ওই মেলা বসেছিল ভীষন সুন্দর পরের বার যাবো তখন বুঝলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে এখন পরে করবো হ্যাঁ